আমি চেষ্টা করিনি একবারও বিরিয়ানি তৈরি করতে কিন্তু আমি বিরিয়ানি রান্নাটি শিখতে চাই এমন কিছু কঠিন রেসিপি আছে যা হলো বিরিয়ানি আলু পোস্ত মাটন বা ছাগলের মাংস বিরিয়ানির ক্ষেত্রে আমাকে এটা বেশি কঠিন লাগে কারণ আমি শুনেছি আমি ঠিকঠাক জানি না বা হাতে কলমেও কখনও করে দেখিনি বিরিয়ানি করতে নানা রকমের উপকরণের দরকার হয় যেই উপকরণ আমাদের এখানে নাও পাওয়া যেতে পারে বিভিন্ন ধরনের কেওড়া জল কেশর যার দাম অনেকটাই এবং বেরেস্তা অর্থাৎ পেঁয়াজ ওই পেঁয়াজকে ভাজতে নাকি খুব সুন্দর করে সময় লাগে এবং খুব সুন্দর করে ভাজতে হয় নয়তো পুড়ে যেতে পারে অতএব এত শত করার থেকে আমি ভয়ে পিছিয়ে এসেছি এইসব রান্না করা কঠিন আমি মনে করি কিন্তু অনেকেই পারেন এই রান্না করতে যা যারা বাচ্চা ছোট বড় সকলেই এইটা পছন্দ করে বিরিয়ানিটা আর আসা যাক মাটন বা ছাগলের মাংস ছাগলের মাংসও কম বেশি সকলেই পছন্দ করে কিন্তু এই ছাগলের মাংসর যে টেস্ট ছাগলের একটা গন্ধ ছাড়ে কিন্তু রান্না করলে সেরকম কোনও গন্ধ ছাড়ে না অতএব সকলেই চেষ্টা করে সেটা ভালো করে রান্না করার কাজেই আমি এটা কখনও রান্না করিনি কারণ এই মাংসের সেদ্ধ হওয়া বলেও একটা ব্যাপার থাকে কিন্তু আমি এই মাংসটা কীভাবে করবো বা বানাবো সেটা আমি বুঝতে বুঝি না আর কীভাবে করে সেটার পক্ষেও আমি জানি না আর কী কী উপকরণ লাগে সেগুলো হয়তো আমি অল্প বিস্তর জানি কিন্তু পুরোটা জানি না কাজেই আমার এই রান্না করতে খুব ভয় লাগে মানে ওইগুলো একবারও ট্রাই করিনি আর রইলো আলু পোস্ত আলু পোস্ত বা চিংড়ি আলু পোস্ত শুধু আলু পোস্তর সাথে চিংড়িটা অ্যাড করে দিলেই হয় কিন্তু আমি এর প্রক্রিয়াও আমি জানি না কাজেই আমার এই তিনটে রেসিপি সবচেয়ে কঠিন মনে হয় আমি এই তিনটে রেসিপি করার চেষ্টা করবো ভবিষ্যতে তবে কারুর কাছ থেকে শিখে আমি এগুলো শিখিনি এখনও বা জানি না